হ্যাঁ আমি আমার জীবনে প্রথম রান্না যখন করি খুব একটা স্মরণীয় ঘটনা আমি প্রথম রান্না করি জীবনে খিচুড়ি রান্না আমি রান্না সম্বন্ধে কিছুই জানতাম না কখনও করি নি তাই আমি একটা পরিস্থিতি পড়েছিলো বাড়িতে কেউ ছিলো না বাবা অসুস্থ হসপিটালে ছিল সেই সময় আমি রান্না করতে বাধ্য হয়েছিলাম আমি রান্না করেছিলাম খিচুড়ি আর বেগুন ভাজা এই রান্নাটি আমি ফোনের মাধ্যমে মায়ের সঙ্গে কনট্যাক্ট করে ফোন করে জেনে জেনে রান্নাটা করি কতটা নুন দোবো কতটা সবজি দোবো কিন্তু রান্নাটা সমস্ত কিছু দিয়ে রান্নাটা করেছিলাম প্রথম কিন্তু খুব সুন্দর হয়েছিলো সকলেই খুব তৃপ্তি করে খেয়েছিলো আজও যেন আমার হাতের খিচুড়ি সকলের প্রিয় খাদ্য খিচুড়ি রান্না করতে আমার খুব ভালো লাগে এবং খুব সহজ পদ্ধতি আমার মনে খুব তাড়াতাড়ি সকলকে মন ভরে খাওয়ানোর রান্না খিচুড়ি রান্না তাই আমি যখন কোনো অনুষ্ঠানে অনেক লোকজন বাড়িতে এসে পড়ে আমি তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে সকলকে খাওয়াই এবং খুব আনন্দ দিই আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা এই খিচুড়ি রান্নাটা